হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ কী কী দেবেন কী কী খাবার অর্ডার দেবেন বলুন

আচ্ছা ঠিক আছে আপনি ওই যেই সব খাবারগুলো বললেন না ওই খাবারগুলোর ছাড়াও আমরা আপনাকে ডিসকাউন্টে দিতে চাই ডিসকাউন্ট আছে লুচি আর পোহা আছে কিন্তু আপনাকে ডিসকাউন্টটা তো নিতে হবে আপনার ভালো হবে তো এটা আর কী মানে এটা ডিসকাউন্ট আছে এটার উপরে মানে এটা নিতেই হবে এই খাবারগুলো বাদ দিয়ে কী করে হবে এইগুলো তো নিতেই হবে নাহলে তো এগুলো তো এইটার ওপরে ডিসকাউন্ট আছে মানে এই বাটার মাশালার ওপরে চিকেন বাটার মাশালার ওপরে এটা ডিসকাউন্ট আছে তো বলুন আপনি তাহলে আপনি ওটাকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে নিন না লুচি পোহাটা তো নিতেই হবে তাহলে যেহেতু আপনি বলছেন ওটা বাদও দেবেন না আমাকে তো নি আপনাকে তো নিতেই হবে কিছু করার নেই এটা ম্যাম আপনি প্লিজ বুঝুন ব্যাপারটা এটা নিতেই হবে কিছু করার নেই যো আসলে ডিসকাউন্ট যেটা যেটার ওপর ডিসকাউন্ট আছে মানে ওটা নিতেই হবে

এটা তো ডিসকাউন্টে আছে আপনি বুঝতে পারছেন না এটা ডিসকাউন্টে আছেন ডিসকাউন্টটা ছাড় আপনার জন্য কিন্তু ম্যাম এটা ডিসকাউন্ট আছে আমি কী করবো বলুন আপনি আচ্ছা ঠিক আছে হুম হুম হুম হুম হুম হুম